হ্যাঁ কে আপনি ডাক্তারবাবু কোথা থেকে বলছেন আমি ডাক্তারবাবু আপনি হ্যাঁ আমি আমতলা থেকে বলছি আমি আমার জ্বর হয়েছে আমার নাম রেবিনা আমার জ্বর হয়েছে তা আমি খুব জ্বর হয়েছে আমার জ্বর কমছে না তার জন্যে কিছু খেতে পারছি না উঠতে পারছি না বিছানা থেকে উঠতে পারছি না তায় আপনার কাছে তা তায় আপনার নম্বরটা পেয়ে আমি ফোন করলাম দেখুন তো হ্যাঁ কে বলছেন জ্বরটা বেশ পাঁচ ছ দিন থেকে হচ্ছে ওষুধ খেয়েছি প্যারাসিটামল দু বার করে খেয়েছি তাও কমছে না না আর কোনো ওষুধ খাই নি হ্যাঁ গ্যাসের ওষুধ খেয়েছি হ্যাঁ ঠান্ডাও লেগে আছে আপনার তা আমি তো ধরেন ডাক্তারবাবু এখানে কোনো ডাক্তার দেখে না সেই জন্যে কোনো রকম কিছু ওষুধ পানের ব্যবস্থা হচ্ছে না সেই জন্যে আপনে আপনাকে ফোন করলাম যে ডাক্তারবাবুকে দেখি হ্যাঁ একটা হসপিটাল আছে ছোট সেরকম ডাক্তার নেই হসপিটালে ও ঠিক আছে ডাক্তারবাবু তাহলে আমতলা হসপিটালে ভর্তি হবো হুম ঠিক আছে রিপোর্ট করতে হবে

আচ্ছা ডাক্তারবাবু হসপিটাটায় রিপোর্ট হয়ে যাবে সব হ্যাঁ তো ডাক্তারবাবু বাইরে করলে তো অনেক পয়সার ব্যাপার আছে হসপিটাল থেকে হয়ে গেলে খুব খুব সুবিধা হতো বুঝতে পারছেন আমরা গরীব সরিব মানুষ হ্যাঁ একটু তাহলে হসপিটালের সঙ্গে কথা বলে দেখবেন ডাক্তারবাবু ঠিক আছে ডাক্তারবাবু যদি একটু হসপিটাল থেকে আমার এইগুলো কাজগুলো যদি হয়ে যায় তাহলে খুব সুবিধা হবে গরীব সরিব মানুষ টাকা পয়সা তো অত কোথায় পাবো ওই জন্যেই তো বাইরের ডাক্তার দেখাচ্ছি না কাশি হালকা হালকা হচ্ছে হুম শরীরে ব্যথা আছে জ্বর শরীরে ব্যথা

ঠিক আছে ডাক্তারবাবু তাহালে খুব উপকার হয় তাহলে আমি একটা ক্যাব ভাড়া করে এখন হসপিটালে ভর্তি হওয়ার ব্যবস্থা নিচ্ছি হসপিটালে আম্বুলেন্স পাওয়া যাবে কি জানি না অ্যাম্বুলেন্স তো এখন দেখতে হবে আছে কি হ্যাঁ ঠিক আছে তাহলে খুব সুবিধা হয় দেখি আর দেখি আর এখন আর তাহলে আমি খুব তাহলে বেঁচে যাবো ডাক্তারবাবু আমার পয়সা টোয়সা তাহলে লাগবে না আপনার কথা মতনই তাহলে গাড়িবালাকে ফোন করবো গাড়িওয়ালা চলে এলে আমি তাহলে ঠিক হসপিটালে ভর্তি হতে পারবো আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু সঙ্গে তাহলে কাউকে নিয়ে যাবো দেখি ঠিক আছে তাহলে ধন্যবাদ ডাক্তারবাবু আমি তাহলে ভর্তি হওয়ার জন্যে ব্যবস্থা নিচ্ছি রাখলাম হুম